হ্যাঁ প্লামবার বলছেন হাঁ বলছি আগের বছর যে পাইপটা আমার বাড়িতে লাগিয়ে দিয়েছি দিয়েছিলেন না তো ওটাতে তাহলে ক দিন হলো এক বছর মাত্র কিন্তু ওটা এখনই খারাপ হয়ে গেছে ওটাতে জল লিক করছে হ্যাঁ এক বছরও এখনো প্রায় হয় নি দশ মাসের মতো হবে হয়তো হ্যাঁ সেটা তো জানি না আপনারাই তো নিয়ে এসেছিলেন কিনে তাই আমি ঠিক জানি না হ্যাঁ কার্ড তো অনেকগুলো আছে এবার ওটার ওই পাইপটার কোন কার্ডটা তো আমি বলতে পারবো না আপনারা দেখলে হয়তো বলতে পারবেন তাহলে আমি ওগুলো বা বের করে রাখবো হ্যাঁ মানে ফ্রিতেই লাগানো যাবে তাহলে তাই তো আচ্ছা আচ্ছা

ও ও সে যাই হোক টাকা দিতে হলেও আমাকে তো ওটা সারাতে হবে তাহলে আপনি একটা কাজ করুন কালকে সকালের দিকেই আসুন দেখে যান আগে কী হয়েছে তারপর দেখা যাবে হ্যাঁ হ্যাঁ আমি ওটা খুঁজে রাখবো হ্যাঁ ঠিক আছে তাহলে